স্মার্ট ফোন আসার পরে আমাদের জীবনে অনেক উন্নতি ঘটেছে আমরা যেমন পৃথিবীর সব কিছু হাতের মুঠোয় যেন পেয়ে গেছি কারণ স্মার্ট ফোন আমাদের হাতে থাকার ফলে আমরা হয়তো বাইরে যাবো কোথাও তখন হাতে অনেক টাকা নিয়ে যাওয়া যাবে না কারণ সেই টাকা হয়তো চোট হয়ে যেতে পারে হয়তো ট্রেনে বা প্লেনে কী বাসে আমরা যাচ্ছি কিংবা গাড়িতে সেক্ষেত্রে টাকা বেশি না নিয়ে গেলেও চলবে ফোনের মধ্যে আমরা গুগল পে ফোন পের দ্বারা আমরা সেখানে আমাদের যা বেশি টাকা লাগবে আমরা সেটা কিন্তু পেড করতে পারি তো স্মার্ট ফোন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে স্মার্ট ফোন থাকার জন্য আমরা পৃথিবীর সব কিছু খবর পেয়ে যাই আমরা কোনো কিছু পড়াশোনার ক্ষেত্রেও যদি না বুঝতে পারি সেখানে গুগোলের মাধ্যমে আমরা সেটা পেয়ে যায় বা কোনো খবর হয়তো জানতে পারি জানতে চাই সেক্ষেত্রেও আমরা সেটা স্মার্ট ফোনের দ্বারা জানতে পারি কিংবা স্মার্ট ফোনে আমরা সহজেই বাড়িতে বসে কোনো সিনেমা দেখতে ইচ্ছা গেলে সেটাও দেখতে পারি আগে টিভিতে দেখতাম এখন টিভি না থাকলেও স্মার্ট ফোনে আমরা সিনেমা দেখতে পারি তাছাড়াও কোনো আমাদের বাইরে হয়তো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কেউ আছে কাওকে দেখতে ইচ্ছা গেলে হয়তো তারা অনেক দূরে আছে সেখানে আমরা সহজে যেতে পারবো না সেক্ষেত্রে আমরা সহজে ভিডিও কল করে আমরা তাদেরকে দেখতে পারি বা তাদের সঙ্গে কথাও বলতে পারি এটাও খুব সহজে আমরা পেয়ে গেছি যেন মনে হবে আমার পাশে বসে আমার সঙ্গে কথা বলচে এটা সম্ভব হয়েছে শুধুমাত্র স্মার্ট ফোন আসার ফলে স্মার্ট ফোন না থাকলে আমাদের কাজ অনেক কঠিন হয়ে পড়তো অনেক কিছু ক্ষেত্রে এমন কি টিকিট কাটার ক্ষেত্রেও স্মার্ট ফোন খুব কাজ দেয় আমরা স্মার্ট ফোনের দ্বারা দেখতে পারি কখন কোন ট্রেনটা কোথায় আছে বা কোন প্লেনটা কোথায় আছে বা আমরা কোথাও যাবো হয়তো সেখানে কীভাবে যাবো এই সবও আমরা দেখতে পারি তো সেই সব স্মার্ট ফোন আছে বলেই আমাদের সম্ভব হয়েছে স্মার্ট ফোন না থাকলে এই সব কিছু সম্ভব হতো না স্মার্ট ফোনের জন্য আমাদের জীবনে খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস হয়ে দাঁড়িয়েছে এই জন্যে স্মার্ট ফোন আমাদের প্রত্যেকের বাড়িতে অন্তত একটা করেও থাকা উচিত স্মার্ট ফোন আমাদেরকে জীবনকে মানে আমাদের জীবনকে অনেক উন্নততর করে দিয়েছে